হ্যালো

হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ সেটাই তো অনেকদিন তো দেখা হয়নি পরীক্ষা শেষ হয়ে গেল তারপর তো আর কোনো দেখাই হলো না তো এবারে কোথায় কোচিং সেন্টার নিচ্ছিস হ্যাঁ এই যে এম আই সি সি কোচিং সেন্টার ওটাও নাকি ভালো বলছে তো আমাদের আগের সিনিয়র দিদিরাও পড়েছে তো বলছে ওটা ভালো তাহলে ওখানে ভর্তি হবি কি হ্যাঁ তো আমি খোঁজ নিয়ে দেখলাম যে ওখানে ভালো ওখানে নাকি ভালোভাবে বলছে পড়ায়ও অনেক যত্ন সহকারে আর ওখানে শিক্ষকরাও নাকি ভালো তো ওই এম আই সি সি কোচিং সেন্টারটা নাকি এখানে নামকরা কোচিং সেন্টার তো আমি ভাবছি যে তাহলে ওখানেই ভর্তি হব আমি ভাবলাম তাহলে যে রিনাকে ফোন করি তাহলে দেখি রিনা কোথায় ভর্তি হচ্ছে ও আচ্ছা আমিও তো এখন তো এবার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তো বেশ ঘুরছি মজা করছি এই রকমই হচ্ছে আর তো কিছু হয়নি হ্যাঁ মামাবাড়ি গিয়েছিলাম তুই কোথায় গিয়েছিলি আচ্ছা আর বলছি তাহলে কোচিংয়ে কবে থেকে ভর্তি হবি তাহলে আমাকে ফোন করে জানাবি হ্যাঁ তাহলে একসাথেই দুজনে একসাথে একদিনে গিয়ে ভর্তি হয়ে যাব ওখানের ফিজটাও নাকি শুনেছি খুব বেশি না ওখানে ফিজটাও নাকি কম ফিজের মধ্যে নাকি ভালোই পড়াচ্ছে টাইমটা অনেক দিচ্ছে হ্যাঁ অবশ্যই ভালো পড়াবে তো আমি তো খবর নিয়েই তারপর তোকে ফোন করেছি আমি ভাবলাম যে তাহলে দেখি আমি রিনা একসাথেই ভর্তি হয়ে যাব না না ক্লাস হয়নি মনে হচ্ছে তবে হয়ে যাবে দিন তিন চারেকের মধ্যেই চালু হয়ে যাবে আমি খবর নিয়ে দেখলাম তো তাহলে চল যেদিনে প্রথম শুরু হবে সেদিনেই গিয়ে আমরা ভর্তি হয়ে যাই হ্যাঁ নিয়ে আসছি তো ফোন করে না হয় চলে যাব আমরা কারণ আবার যদি পরে ভর্তি হই তখন তো আমরা অনেক কিছু থেকে তো পিছিয়ে যাব না না পিছানোই তো ভালো আবার দুদিন ক্লাস হলে সেটা তো অনেকটা এগিয়ে যাবে তো আমরা যেটা হবে না সেটাতে আমরা পিছনেই পড়ে থাকব না কিনে নেব সব বাবা তো বলেছে নিয়ে আসবে সব বাবা নিয়ে আসে তো আমি ঠিক জানি না আচ্ছা ঠিক আছে আমি তোকে সব বলে দেবো আমরা একসাথেই সব কিনে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে আমি বলব ঠিক আছে তাহলে দেখা হবে কথা হবে দেখা হলে রাখছি এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে